আমার কাছে যে ফোন আছে এখন উন্নত ধরণের একটি আইফোন রয়েছে তার মাধ্যমে আমি বিভিন্ন মানুষদের মধ্যে এবং এমন কি আমার প্রিয় আপনজনদের মধ্যে সুসম্পর্ক রাখতে পারছি এবং তাদেরকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলের মাধ্যমে তাদেরকে আমি সচক্ষুষ প্রমাণ চোখে দেখতে পাচ্ছি